আমার শৈশবকালে আমি এই খেলাগুলি খেলতাম কাবাডি খেলতাম কানামাছি খেলতাম আর ছোটাদৌড়া খেলতাম এই খেলাগুলো কিন্তু একটা নিয়মের মধ্যে ছিল কারণ আমি যখন ঘুম থেকে উঠতাম তখন আমার মা মানা করে দিত যে এখন খেলতে যাবে না বাইরে এখন পড়তে বসার সময় ঘুম থেকে উঠেই কিন্তু আমাদেরকে পড়তে বসিয়ে দেওয়া হতো তার পরে খাওয়া দাওয়া করে আমরা স্কুল যেতাম স্কুল থেকে এসে বিকেল বেলায় কিন্তু আমরা খেলতে বেড়িয়ে পড়তাম প্রথম খেলা ছিল কাবাডি কাবাডি খেলতে খুব ভালো লাগে আমরা পাঁচ জন এক পাশে ছিলাম মাঝে কিন্তু একটা চক দিয়ে লম্বা লাইন কেটে দিতাম আর পাঁচ জন ছিলাম অপর পাড়ে একজন কাবাডি কাবাডি বলে যাবে অপর জন দিকে ছুঁতে আর আমাকে যদি কেউ ছুঁয়ে নিত তা হলে কিন্তু আমি মোর হয়ে যেতাম আর আমি যাকে ছোঁবো কাবাডি বলে সে কিন্তু মোর হয়ে যেত এ ভাবে কাবাডি খেলাটা কিন্তু চাড়িয়ে দিতাম ঠিক ভাবে কানা মাছিও ছিল চোখে একটা আমার রুমাল বেঁধে দিত আর আমাকে তিন বার গোল করে ঘুরিয়ে দিত আমি ছো ছো করে ঘুরতাম ঘুরে এ বার সবাইকে খুঁজতাম এ বার যাকে ধরতে পাব সেই কিন্তু মোর হয়ে যাবে এ বার তার চোখে আমি বেঁধে দিতাম ওই অপর রুমালটি এই ভাবে খেলতাম আর ছোটাদৌড়ার খেলাটি কিন্তু দারুণ মজা ছিল দশ বারো জনকে একই ভাবে লাইনে আমি দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থেকে আমরা এখান থেকে অপর প্রান্তে ছুটতাম যে ফার্স্ট সেকেন্ড হবে তাকে কিন্তু অন্য একজন কাকু বলে দিত যে আমি তিনটে চকোলেট খাওয়াব এ বার আমরা আস্তে আস্তে ছোট ছিলাম তো আমরা আস্তে আস্তে ছুটে ছুটে ছুটে অপর প্রান্তকে ধরে চলে আসতাম এই ভাবে ছুটতাম একজন একজন করে ফার্স্ট হতো যে তাকেও চকোলেট দিত যে সেকেন্ড হতো তাকেও চকোলেট দিত যে থার্ড হতো তাকেও চকোলেট দিত এই ভাবে আমাদের শৈশব বেলা কিন্তু কেটেছিল ভারি মজাদার ছিল খেলার ছলে ছলে কেমন ভাবে দিনগুলো কেটে গেল আর একটু যেই বড় হলাম স্কুল প্রাইভেট কলেজ এই রকম মাধ্যমে আমাদেরকে বড় হতে লাগল তাই শৈশব খেলায় এই খেলাগুলো খেলে আমরা দারুণ আনন্দ পেতাম